হ্যালো হ্যাঁ দাদা বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ কটা লাগবে বলুন আমি দশটা কাঠি রোল তাই তো আর কী লাগবে দাদা

না বেসিক্যালি ডেলিভারি বয় আমাদের নেই দাদা আপনার এসে নিয়ে যেতে হবে দাদা

হ্যাঁ দা হ্যাঁ ঠিক আছে আপনি কটার দিকে আসবে বলুন না আপনি আমি রেডি করে রাখব

হ্যালো দাদা